হ্যালো হ্যাঁ বলছি দাদা আমি একটা জুতো কিনব ঠিক আছে তো কী জুতো হলে খুব ভালো হয় একটু যদি একটু রেফার করেন তাহলে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এখন যে নতুন যে স্টাইলগুলো বেরিয়েছে যে ফ্যাশানের বেরিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা তো এখন আপডেট আপনার মডেলের বেরোচ্ছে সব প্যারাগনের তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো টেকসই কীরকম হবে হুম হুম আচ্ছা আচ্ছা বুঝলাম তো কীরকম প্রাইসের মধ্যে আপনাদের কাছে পাওয়া যাবে না মিনিমাম প্রাইস কত মিনিমাম প্রাইস কত আর ম্যাক্সিমাম না না অ্যাকচুয়েলি আমি একটা ধারণা করতে চাইছি যে মিনিমাম প্রাইস এত আর ম্যাক্সিমাম প্রাইস এত তাহলে এইটা হলে তাহলে বুঝতে পারব সেই অনুযায়ীই তো আমি টাকা পয়সা নিয়ে যাব না কারণ আমার আরও মার্কেটিংয়ের ব্যাপার রয়েছে আরও আমার অন্যান্য জিনিস কেনার রয়েছে তো যাব যখন একবারে কিনে নিয়ে আমি চলে আসবো তো ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কীরকম আচ্ছা আচ্ছা আর ম্যাক্সিমাম হুম আর ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওর থেকে দামি জুতো আপনাদের কাছে নেই ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে কালকে আপনাদের দোকান খোলা থাকবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কালকে যাচ্ছি আপনাদের দোকানে ঠিক আমি দশটার পরে যাচ্ছি আপনাদের দোকানে রাখি তাহলে